আমি খবর শুনতে ভালোবাসি বলতে ওই টি ভি একটা আছে টি ভি খুলে ওই ধরুন কোনো জায়গার খেলাধুলার খবরগুলো শুনতে ভালো লাগছে ওই যে ক্রিকেট খেলা ফুটবল খেলা এই সব খেলাগুলোর খবর আমি শুনতে ভালোবাসি এছাড়া অন্য কোনো খবর আমি শুনি না পার্টিরও খবর শুনি না তার পরে একটু সিনেমা ফিনেমা দেখি টি ভিতে এছাড়া আমার আর কিছু ভালো লাগে না